বিরিয়ানি অর্ডার করা হয়েছিলো তো খাবারটা নষ্ট এবং গন্ধ হয়ে যাওয়ার জন্যে ডেলিভারি বয়কে বলা হয় যে খাবারটা রিটার্ন নিয়ে যান তো সেই নিয়ে বলা হয় এবং খাবারটা দেখলাম গন্ধ বেরোচ্ছে প্যাকেট খোলার পর তো তারপরে রিটার্ন করা হচ্ছে যে খাবারটা ভালো নয় সেই জন্যেই একটা নোটিশ করা হচ্ছে যে খাবার ঠিকঠাক যেন দেওয়া হয় এবং খাবারটা যেন আমরা ঠিকঠাক টাইম মতো পৌঁছে যায় আমাদের কাছে এবং খাবার ভালো খাবার যেন আসে যেহেতু আমরা টাকা দিচ্ছি তো খাবারটা আমরা চাইবো যে ভালো খাবারটা আসুক আর আমাদের সময় মতো আসুক এটাই বলা এই নিয়ে অভিযোগটা করা হচ্ছে যে খাবারটা অন্তত ঠিকঠাক আসুক আর খাবারটা দেখে শুনে দেওয়া হোক যাতে খাবারটা আমরা খেতে পারি গন্ধ যাতে না আসে সেই নিয়ে আমরা ডেলিভারি বয়কে এবং পার্টনারের সঙ্গে যোগাযোগ করে খাবারের নিয়ে অভিযোগ জানা জানাচ্ছি